ডুডল কাকে বলে এবং সেই সম্পর্কে কী অভিজ্ঞতা যদি প্রশ্ন করেছেন সেই হিসাবে আমি বলব যে ডুডল সম্পর্কে তেমন আমার কোনো অভিজ্ঞতা নেই তবে বেশ কিছু বিষয় আমি যেইগুলো জানি সেইগুলো আমি বলার চেষ্টা করছি ডুডল হল একটি অঙ্কন বা একজন ব্যক্তির মনোভাব অন্যভাবে দখল করার সময় এই বিষয়টি তৈরি করা হয় ডুডলগুলি হল সাধারণত অঙ্কন যার কংক্রিট প্রতিনিধিত্বমূলক অর্থ থাকে বা শুধুমাত্র এলোমেলো এবং বিমূর্ত রেখা বা আকারের সমন্বয়ে গঠিত হতে পারে সাধারণত কাগজ থেকে আঁকার যন্ত্রটি কখনো না তুলে এইক্ষেত্রে সাবস্ক্রাইব বলা হয়ে থাকে ডুডলিং এবং স্ক্রিপ্ট লিঙ্ক প্রায়শই ছোট বাচ্চারা এবং বাচ্চারাই সাধারণত খেলে থাকে কারোর হাত চোখের সমন্বয়ের অভাব কারোর নিম্ন মানসিক বিকাশ প্রায়শই এগুলো ছোট শিশুর জন্য বিষয়ের লাইন আর্টের মধ্যে তাদের রং করার প্রচেষ্টা করা খুব কঠিন করে তোলে তা সত্ত্বেও প্রাপ্তবয়স্কের সাথেও এই ধরনের আচরণ দেখা যায় তা অস্বাভাবিক নয় সেক্ষেত্রেও এটি সাধারণত আনন্দের সাথে করা হয় একঘেয়েমি থেকে ডুডলিংয়ে সাধারণত উদাহরণগুলি স্কুলের নোটবুকগুলিতে বেশিরভাগ ব্যবহার করা হয় যারা ছাত্ররা দিবাস্বপ্ন দেখে বা ক্লাস চলাকালীন আগ্রহ হারিয়ে ফেলে ডুডলের অন্যতম সাধারণত উদাহরণ দীর্ঘ টেলিফোনে কথোপকথনের সময় উৎপাদিত হয় যদি একটি কলম এবং কাগজ পাওয়া যায় জনপ্রিয় ধরনের ডুডলগুলির মধ্যেও একটি স্কুলের শিক্ষক বা সঙ্গীতের কার্টুন সংস্করণ বিখ্যাত টিভি বা কমিক চরিত্র উদ্ভাবিত কাল্পনিক প্রাণী ল্যান্ডস্কেপ জ্যামিতিক কারণ নিদর্শন স্ট্রাকচার হেলিক্স দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে বেশিরভাগ মানুষ ডুডল তাদের সারাজীবনে প্রায়ই একই আকার বা ধরনের ডুডল রিমেক করে থাকে আর যদি বলা যায় যে ডুডল শব্দটির আবির্ভাব কোথায় হয়েছিল তাহলে যে বলব যে ডুডল হচ্ছে সতেরো দশকের গোড়ার দিকে এই ডুডল শব্দটির আবির্ভাব হয়েছিল যার মূল অর্থ হচ্ছে একটি বোকা বা সাধারণ মানুষ